ফোন করেছেন ও হ্যাঁ উদাহরণ যেমন কি ধরনের যেমন

হ্যাঁ হবে না কেন অবশ্যই হবে সেটা যদি শুনে থাকো তাহলে তো একবার এসে কাটিয়ে নিয়ে একটা পরো তারপরে তো দেখা যাবে এবারে তাও সব সময় তো সব সময় তো খোলা থাকে নিজের যে কোনো এক সময় এলেই পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার তো নিজস্ব দোকান আছে একবার এসে না হয় ঘুরে গিয়ে দেখুন যে কাটিং কাটিং গুলো দেখে নিন ঠিক আছে রাখছি